শৈশবে প্রথমত আমি মামাবাড়ি বেড়াতে গেছিলাম সেখানে দাদুর সাথে খুব মজা করে দাদু দিদা মামা মামি প্রভৃতি গুরুজনের সাথে খুব মজা এনজয় করি তাছাড়া আমার মামাবাড়ির পাশে একজন বান্ধবী আছে ওর সাথেও খুব মজা করি ছোটবেলাতে তাছাড়া দাদুর সাথে প্রত্যেকদিন বিকেলে ফুচকা খেতে যাই সেখানে তাছাড়া ওইখানে ছোটবেলাতে একটা জায়গায় পার্কে যেতাম বান্ধবীর সাথে সেখানে ঘুরে বেড়াতাম আর তারপর শৈশবে তাছাড়া মা বাবার সাথে একবার পুরীতে গেছিলাম সেখানে খুব এনজয় চাদ সাত দিনের ট্যুর আমরা সাত চারদিন লেগে যায় পুরীতে পৌঁছাতে আমরা বেশ বাসের মধ্যে যাই তারপর ওইখানে গিয়ে পরে নানান নানান জায়গায় নানান টেম্পল দেখি পুরীতে গিয়ে নানান খাবার যেমন চিংড়ি মাছ প্রভৃতি নানান ধরনের জিনিস নানান সাজার জিনিস যেমন চুড়ি মালা প্রভৃতি নানান চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে পুরীর সাইডে পুরীর সমুদ্রের ঢেউয়ে আমরা সমুদ্রের ঢেউয়ের সামনে সকালে বেশ পৌঁছে যেতাম স্নান করতে তারপর আবার বিকেল দিকে সেই সূর্যের সূর্যাস্ত ডোবার দেখার জন্য মায়ের সাথে বেশ ছোটতে চলে যেতাম দেখতে তারপর সেই সূর্যাস্ত ফিরে আসার পর আবার সেই আবার হোটেলে যেতাম তারপর আবার সাতদিন এইরকমভাবে দেখতে দেখতে পেরিয়ে যায় তারপর আবার সাতদিন ফিরে আসি বাড়িতে বাড়িতে ফিরে আসার পর আবার আমি পিসির বাড়ি চলে যাই পিসির বাড়ির ওইখানে আবার পিসির মাসির পিসির সাথে দেখা করে পিসি মাসি দিদা সবার সাথে দেখা করি তারপর ছোট আমার তার পাশের বাড়ির একটা ছোট বান্ধবী আছে ওর সাথে খেলা করি কবাড্ডি লুকোচুরি খেলা করতে করতে এইরকম শৈশববেলা কেটে যায় তা তাছাড়া আমরা পার্কে গিয়ে খেলা করি প্রত্যেকদিন বিকেলে পার্কে গিয়ে খেলা করতাম এইভাবে আমাদের শৈশবটা কেটে গেছে